নদিয়া জেলায় বেশ কয়েকটি জায়গা আছে যেমন ইতিবাচক সেগুলির মধ্যে আমার কয়েকটা পছন্দর জায়গা হল রামকৃষ্ণ দেবের মন্দির আমি বেশিরভাগ দিনই সেই মন্দিরে যাই সেখানে দুপুরবেলায় ভোগ খাওয়ানো হয় এবং প্রায়ই সেখানে আমি ভোগ খাই এবং ভোগ খেতেও ভালোও লাগে তাছাড়া একটা আছে আশ্রম সে আশ্রমে আমি যাই খুব সুন্দর প্রার্থনা হয় সে প্রার্থনা শুনতে আমার খুব ভালো লাগে তাছাড়া কাছেই একটা আছে অনাথ আশ্রম সে আশ্রমে প্রচুর বাচ্চা থাকে সেই বাচ্চাদেরকে আমি প্রায় সময় চকোলেট কিনে নিয়ে যাই এবং খুব আদর করি ভালোবাসি আমার খুব ভালো লাগে তাছাড়া বিভিন্ন রকম বৃদ্ধ মহিলাও আছে তাদেরকেও আমি খুব ভালোবাসি তাছাড়া এখানে কিছু নেতিবাচকও জায়গা আছে যেগুলো আমার পছন্দ নয় আমি কখনও যাইও না যেমন কয়েকটা মদের দোকান এবং খোলা মাঠে কয়েকজন ছেলে খুব বাজে জিনিস পান করে আমি সেখানে কখনও যাই না সেটা আমার পছন্দও নয়